আমাদের হুগলি জেলার উৎসগুলি খুব ভালো এবং অনুষ্ঠানগুলিও খুব ভালো যেমন ধরুন বসন্ত উৎসব এখানকার হোলিটা দারুণ হয় এখানে হোলির যেমন আনন্দ এই আনন্দটা আমাদের হুগলি জেলার মুখ কখনোই মানে অন্য কোনো অনুষ্ঠান হয়নি কারণ হোলি আরো যেমন ধরুন বসন্ত পঞ্চমী এইসব অনুষ্ঠানগুলির খুব নামডাক এবং এতে প্রচুর মানুষের ভিড় হয় এবং প্রচুর মানুষ হোলি খেলে ছোট থেকে বয়স্ক সবাই সকলেই সকালবেলায় সাদা জামা পরে বেরিয়ে পড়ে হোলি খেলতে এবং প্রত্যেকের বাড়িতেই মা বোন ভাইয়েরা কেউ বাদ দেয় না প্রত্যেকেই রং খেলে এবং খুব দারুণ হয় এত আর এমনও মানে এত ভালো যে আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারছি না কারণ আমাদের বসন্ত পঞ্চমীতেও দেখ না ওখানেও ওই ও পঞ্চমীতেও খুব অনুষ্ঠান হয় যেমন ধরুন যাত্রা হয় বাচ্চাদের নৃত্যনাট্য অনুষ্ঠান এবং ভিডিও তাদের কারো বয়স্কদের ভিডিওগুলো ছিল না বড় পর্দায় দেখানো সেই বড় পর্দার ভিডিওগুলিও হয় এবং আরো অন্যান্য আরো অনেক কিছু রয়েছে যেমন ধর ওনাম বিহু উগাড়ি গুড়ি পওয়াদা তারপরে ওয়ানগালা উৎসব আরো অনেক উৎসব রয়েছে তার মধ্যে পঞ্চমী তা বসন্ত পঞ্চমী এবং হোলি অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা খুব দারুণ হয় ও এখানকার অনুষ্ঠান খুব ভালো এখানে অনুষ্ঠানের মানুষের মানে বিশাল আনন্দ হয় এই হোলির সময় মানে হোলি আরম্ভ হোলির টাইম হলে সকলের আনন্দ যে এবারে হোলি আসছে হোলিতে খুব আনন্দ হবে প্রচুর রং খেলব আবির খেলব সকলের সন্ধ্যাবেলায় সকলের পায়ে গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করব এইসবগুলি করে এখানকার উৎসবগুলি খুব ভালো আর এখানের এই অনুষ্ঠানের সম্পর্কেও খুব বর্ণনা হয় আর এখানের হোলি খেলা সকলের খুব নামডাক এবং খুব প্রিয়